আমি আমার বাড়িতে গাছপালা বিদ্ধির জন্য মূলত এঁটেল এবং দোআঁশ মাটি ব্যবহার করে থাকি এবং গাছের জন্য কোনো সার ব্যবহার করি না মূলত রাসায়নিক সার ব্যবহার করি না আমি বাড়িতে পচা সবজি এবং বিভিন্ন প্রাণীর মল মূত্রকে পচিয়ে নিজে বাড়িতে সার বানাই এবং সেই সারই গাছে প্রয়োগ করে থাকি ফলে আমাদের বাড়িতে শাক সবজি যখন রান্না করা হয় সেটিতে কোনো রাসায়নিক সার না থাকার ফলে আমাদের বাড়ির সকলে সুস্থ থাকে এবং সবল থাকে